অবশ্যই আমি বিভিন্ন ধরনের গাছপালা লাগাতে চাই গাছ মেহগিনি গাছ সেগুন গাছ পাইন গাছ শাল গাছ পটাস গাছ আকাশমণি গাছ ইত্যাদি গাছ থেকে আমি আর ফুল গাছ লাগাতে চাই রজনিগন্ধা টগর জুঁই গাঁদা শিউলি সূর্যমুখী ডালিয়া চন্দ্রমল্লিকা কলকে ধুতুরা ও ফলের মধ্যে আমি লাগাতে চাই আম জাম কাঁঠাল লিচু কলা আনারস বেদানা ও সবজির মধ্যে আলু পটল ঝিঙ্গে ঢেঁড়স কুদ্রি রাঙ্গা আলুশশা উচ্ছে করলা ক্যাপসিকাম ইত্যাদি লাগাতে চাই যার ফলে এই সব চাষ করলে আমার গাছপালা থেকে আমি আসবারপত্র বিভিন্ন তৈরি করতে পারবো ও ফুল ও ফল থেকে ফল আমাদের অনেক কাজে লাগবে ও সবজি আমাদের বাজার করার টাকা কিছুটা সঞ্চয় হবে ও এই প্রতিদিন এই গাছের দেখাশোনা করা আগাছা পরিষ্কার করা আধুনিক সার দিয়ে কীটনাশক হাত থেকে গাছগুলিকে বিভিন্নভাবে বাঁচানোর চেষ্টা করে থাকি প্রতিদিন গাছ আমাদের অক্সিজেন দেয় তাই গাছ বেশি পরিমাণে আমাদের লাগানো প্রয়োজন গাছ লাগালে আমাদের অনেক যেমন উপকার হয়ে থাকে ফুলের গাছ ফলের গাছ ফল বিভিন্ন ধরনের আমাদের উপকার হয়ে থাকে ও সবজি ও আমাদের অনেক কাজে লেগে থাকে সবজি চাষ করলে আমাদের বাজার করতে হয় না ও আমরা এই কারণেই চাষটা করে থাকি যাতে এইগুলো আমরা প্রাকৃতিকভাবে সঞ্চয় হয় ও ঘরোয়াভাবে এইগুলো আমরা চাষ করে থাকি এতে কোনও রাসায়নিক সার আমাদের দেওয়া থাকে না আমরা জৈব সার আমাদের দিতে হয় সেই হিসাবেই আমরা গাছগুলো লাগিয়ে থাকি